আপনি কোন বইয়ের কথা বলছেন আমি সেটা ঠিক বুঝতে পারছি না কিন্তু আমি কোনো বই পড়া শুরু করলে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করি সেই চ্যাপ্টারটাকে বুঝি এবং সেই চ্যাপ্টারটা শেষ না হওয়া পর্যন্ত আমি সেটা পড়ে তার মধ্যেই থাকি এবং সেই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর পরের দিন আবার নেক্সট চ্যাপ্টার পড়া শেষ করি এবার সেটা কতগুলো চ্যাপ্টার আছে বইটার মধ্যে আমার না জানা থাকলে আমি বলতেও পারব না আমার ওই বইটা কমপ্লিট করতে কত টাইম লাগবে সেই হিসাবে যেরকম যতগুলি চ্যাপ্টার থাকবে তার উপর ডিপেন্ড করে আমার বইটা শেষ হতে সেরকমই টাইম লাগবে